ভারতে ফটোগ্রাফির পেশাটার সুযোগ ভীষণভাবে আছে খুব ভালোই আছে আর বর্তমান সময়ে আমার যতদূর মনে হয় ফটোগ্রাফারদের সুযোগ তো বেশিই আছে এবং সেটা অন্তত হান্ড্রেডে একশোর মধ্যে সত্তর পার্সেন্ট মানে সত্তর শতাংশ পর্যাপ্ত হবে এখনকার সময়ে আমি যেটা দেখি আগেকার সময়ে সাদামাটাভাবে বিয়ে করে নিতো অতো ফটোগ্রাফার ছবি তোলা টোলা এসব এসবের কোনো বালাই ছিল না আর যারা একটু শহরের মানুষ যারা একটু বড়লোক হ্যাঁ বড়লোকদেরও মানে বিয়েতে ফটোগ্রাফার আনবে এরকম দেখিনি শহরের মানুষদের ব্যাপারটা বাদই দিলাম মানে যারা বড়ো শহরে বাস করে এবারে বর্তমান সময়ে আমি যেটা দেখি মানে যারা অত্যন্ত গরিব মানুষ তারাও অন্তত গায়ে হলুদ বিয়ের দিন কিছু সময় অন্তত ফটোগ্রাফার আনে এখন বিয়ে মানে ছোটোখাটো থেকে আর বড়ো বিয়ে বিয়ের আগে যেটাকে ইংলিশে বলে প্রি ওয়েডিং সেটাতেও মানে ফটোগ্রাফার আনে এখন ফটোগ্রাফারদের চাহিদা প্রচুর আর এখন ফেসবুকে ইউটিউবে বিভিন্ন রকমের ব্লগার বিভিন্ন রকমের মেয়েরা আছে যারা মডেল সাজে ফটোগ্রাফারও ফটোগ্রাফার তাদের পিছনে পিছনে ঘরে অনেকের তো অনেক তো অনেকে তো সারাক্ষণ ফটোগ্রাফার সাথে নিয়েই ঘোরে তো আমার যতদূর মনে হয় বর্তমানের বাজারটা ফটোগ্রাফারদের জন্যে সত্যি খুবই ভালো ফটোগ্রাফার পেশাটা ভীষণভাবে পর্যাপ্ত আমার যেটা মতামত বলে মনে হয় কিছুদিন আগে আমার এক বান্ধবীর বিয়েতে গিয়েছিলাম বান্ধবীর সত্যি বলতে অবস্থা খুব একটা ভালো নয় এমনকি যে বিয়ের যে খাওয়া দাওয়া ক্যাটারিং সেগুলো ওদের ক্লাব থেকে অ্যারেঞ্জ করেছিলো এতটাই ওদের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় কিন্তু আমি যেটা দেখলাম মানে সকাল থেকে আমি ওদের বাড়িতে হাজির ছিলাম দেখলাম সকালের নিয়ম কানুন থেকে শুরু করে বিয়ে পর্যন্ত ফটোগ্রাফার কিন্তু হাজির ছিল তো এর থেকে ভেবে নিন যে ফটোগ্রাফারদের ফোটোগ্রাফির পেশাদারটা কতটা পর্যাপ্ত